পশ্চিমবঙ্গে প্রধান ক্রিয়া যুব ক্রিয়া ভেনুগুলি হল যেমন পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা ইডেন গার্ডেন আছে যেখানে বিভিন্ন রকম ইনডোর স্টেডিয়াম আছে নেতাজী ইনডোর স্টেডিয়াম যেখানে বিভিন্ন টুর্নামেন্ট হয় বা ইডেন গার্ডেনে বিভিন্ন রকম খেলাধুলা হয় তার মধ্যে ক্রিকেট খেলা হয় এছাড়া রবীন্দ্র সরোবর স্টেডিয়াম গীতাঞ্জলি স্টেডিয়াম যেখানে বিভিন্ন রকম খেলাধুলা হয়ে থাকে